পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং কর্মজীবনের সুযোগের জন্য প্রস্তুত করে বিভিন্ন ভাবে যেমন উচ্চমাধ্যমিক দেওয়ার পরই বিভিন্ন সংস্থা থেকে বা সরকারিভাবে কাউন্সেলিং করা হয় বাচ্চাদের ছাত্রছাত্রীদের কেরিয়ার গঠনের জন্য বিভিন্ন ধরনের গাইডেন্স দেওয়া ওয়ার্কশপের মাধ্যমে সবকিছু ভবিষ্যৎ ভবিষ্যতে কোন দিকে গেলে বা তার ছাত্রছাত্রীদের নিজেদের পছন্দ মতো কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তারা উন্নতি করতে পারবে সেই নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা সেমিনারের মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত করে এই সংস্থাগুলি সরকারিভাবেও হতে পারে বা বেসরকারিভাবেও হতে পারে কিন্তু তারা ছাত্রছাত্রীদের পথপ্রদর্শক হিসাবে অনেকটাই সাহায্য করে থাকে তাই ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা এই ধরনের সংস্থার সাথে সেমিনারে বা ওয়ার্কশপে যুক্ত হয়